ব্যায়াম ব্যায়াম করা প্রত্যেকটা মানুষেরই খুবই দরকার কারণ ব্যায়াম করলে শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে তার মধ্যে রয়েছে যোগব্যায়াম যোগব্যায়াম করা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই খুবই দরকার প্রতিটা মানুষের তাদের বয়স অনুযায়ী তাদের শরীরের ক্ষমতা অনুযায়ী তাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী শরীরের ক্ষমতা অনুযায়ী তাদেরকে ব্যায়াম করতে হয় তাই প্রত্যেকটাই লোকেদেরই যোগব্যায়াম খুবই উপকার করে তাই প্রত্যেকেই ব্যায়াম করা দরকার সকালে উঠে এবং বা সন্ধেবেলায় যখন হোক তাদেরকে এই ব্যায়ামের মধ্যে শরীর চর্চার মধ্যে থাকাটা দরকার